গ্রামাঞ্চলে মিডিয়ার ভূমিকা বলতে যেটি বোঝায় সেটি হল যে গ্রামাঞ্চলে কোনো ছাত্র বা ছাত্রী যদি মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে বা কোনো বড় দুর্ঘটনা ঘটে সেটি যে সংবাদপত্র যেমন আনন্দবাজার পত্রিকা কলম বর্তমান এইসব যে সংবাদপত্র আছে তাতে ছাপানো হয় বা বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হয় যেমন চব্বিশ ঘণ্টা এবিপি আনন্দ এইসব টিভি চ্যানেলে দেখানো হয় আমাদের এখানে যে স্কুল কলেজে যে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানগুলি হয় যেমন নাটক আবৃত্তি অঙ্কন প্রতিযোগিতা এইসবগুলো দেখতে মিডিয়ারা আসে তখন টিভি চ্যানেলেও সেগুলি মাঝে মাঝে দেখানো হয় সংবাদ ও তথ্য বিভিন্ন ধরনের ভালো সংবাদ হলেও টিভি চ্যানেলে দেখানো হবে খারাপ সংবাদ হলেও টিভি চ্যানেলে দেখানো হবে অর্থনৈতিক ক্ষেত্রে যে উন্নয়নগুলো হয় বা গ্রামাঞ্চলে বিভিন্ন রাস্তা নির্মাণ করার ক্ষেত্রে বিভিন্ন কিছু প্রকল্পের কাজ কারবারের ক্ষেত্রেও তখন সেইগুলি সংবাদপত্রে দেওয়া হয়